স্যার নমস্কার বলছি যে আপনি কি ব্যস্ত আছেন আপনার সাথে কিছু পরামর্শ ছিল মানে কালকে সে বিজ্ঞান দিবস তো সেই সম্বন্ধে আলোচনা করব আর কি দুজনে হ্যাঁ বলছি তাহলে কাল তো বিজ্ঞান দিবস তাহলে প্রচুর ছেলে মেয়ে আসছে এবং তাদেরকে বলেছি যে একটু অনেক কিছুর ব্যবস্থা আছে মাইক টাইক করব ফুল টুল তারপরে আরও শিক্ষক আছে সংবর্ধনা দেবো আমাদের পূর্ব মেদিনীপুর থেকে ডি এম সাহেব আসছেন এবং থানার ও সি আসছেন এবং এস ডি ও থেকে এস ডি ও আসছেন সেই সম্বন্ধে আলোচনা করব তবে এই আদার্স বাকি স্যারেদেরকে আপনি বলে দেবেন তো করলে বেশ ভালোই হবে তো আপনি কী বলছেন ঠিক আছে আমি তাহলে লিস্টটা একটু দেখুন ঠিক আছে আমি বলছি আচ্ছা ডি এম সাহেব বাকি অফিসার আর এবং ছাত্রদের বা আদার্স রান্নাবান্না এবং মিষ্টি টিস্টি ব্যবস্থা করা হয়েছে খাওয়ার ব্যবস্থা হয়েছে এবং স্কুলের প্রধান শিক্ষক রাকেশ চৌধুরী বাবুও থাকবেন কারণ তিনি না হলে আমাদের অনুষ্ঠানটাই বৃথা হয়ে যাবে এবং মাল্যদান বাকি সব আদার্স যারা ব্যক্তিগণ আছেন তারা সব সংবর্ধনা দেবেন সাহেবদেরকে এবং স্টুডেন্টরা সংবর্ধনা দেবে ছাত্রদেরকে বা স্টুডেন্টদেরকে আরও যে সামনে যে পৌরসভা আছে পৌরসভার চেয়ারম্যান উনি আসবেন আমার সঙ্গে ওনার বিশেষ বন্ধু ও না আসলে একটা কেমন হয়ে যাবে ঠিক আছে আপনার কি আর কোনো ব্যক্তি হুম হ্যালো লাঞ্চটা যেটা হবে এতজন স্টুডেন্ট তো রান্না টান্না করতে হবে তাহলে রান্নার দায়িত্ব আপনি থাকবেন বাকি শিক্ষকদেরকে আলাদা দায়িত্বে দিয়ে দেবো কাল সেরকম কথা বলে নেব কিন্তু এটাই ফাইনাল ডিসিশান আর ছেলেদেরকে একটু সাবধানে একটু খেয়ালে রাখতে হবে সামনেই তো গাড়ি ঘোড়া যাচ্ছে সামনেই স্কুল তার পাশেই মাঠ ছেলেরা চলে যাচ্ছে অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট হয়ে যাবে আরবারেও ঘটনায় এরকম একটা ঘটনা হয়েছিল একজন স্টুডেন্ট আহত হয়েছিল ওই জন্য একটু সাবধানে একটু দায়িত্ব দিয়ে দিতে হবে অন্য একটি স্যারকে আপনি তার সঙ্গে কথা বলে নেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে ও ঠিক আছে আমারও হয়নি আমি খাওয়া দাওয়া করব ঠিক আছে রাখছি